আমার এলাকায় উপলব্ধ স্পোর্টস ফ্যাসিলিটি অনেক ধরণের আছে এক যেমন হচ্ছে ক্রিকেট ফুটবল হকি দাবা এই দুটো পর্যন্ত খেলা পর্যন্ত হয়েছে স্পোর্টস ক্যাম্প এবং কোন বয়স সব ধরনের বয়েসের লোকেরাই খেলতে পারে বিশেষ করে ক্রিকেট এবং আর ইয়ে ফুটবলটাকে একটু বয়সের হতে হয় অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত লোকদের নেওয়া হয় ক্রিকেট এবং ফুটবল খেলার জন্য আর হকি খেলার জন্য বাট বাকি দাবা লুডো এইগুলো সব ঘরে খেলার জন্য পরিস্থিতি এই কারণে কোনো বয়সের ইয়ে দেখায় না সব ধরনের লোকেরাই খেলতে পারবে এবং কীভাবে খেলতে পারবে বলতে অনেক ধরণের নিয়ম রয়েছে এবং কিছু ক্রিকেট খেলাতে নিয়ম রয়েছে যে প্রত্যেকটা কুড়ি ওভারের খেলা থাকে পঞ্চাশ ওভারের খেলা থাকবে এবং সেখানে কিছু কিছু নিয়ম থাকে যে একটা বোলার পাঁচ ওভারের বেশি বল করতে পারবে না একটা বোলার চার ওভারের বেশি বল করতে পারবে না এমনকি ফুটবল খেলাতে থাকবে যে মাত্র এগারো জন প্লেয়ারই কিন্তু খেলতে পারবে মাঠে থাকবে তার বেশি যেন প্লেয়ার না থাকে এইগুলো হচ্ছে কিছু নিয়মকানুন যেগুলো কি না একটু মেনে চলতে হবে খেলার সময়